হ্যাঁ বলুন

দেখুন আপনারা আগে বলুন যে আমাকে যে আপনারা গরমের দেশ যেতে চাইছেন না ঠান্ডার দেশে পাহাড় নদী কোন জায়গাটা ঘুরতে যেতে চাইছেন আচ্ছা দার্জিলিং দিকে হুম দেখুন আমাদের এখান থেকে আমাদের সব রকমেরে ছোটো থেকে বড়ো সব রকমেরই গাড়ি ছাড়া হয় ঠিকাছে তো আপনারা কীরকম গাড়িতে যেতে চান সেটা বলুন হুম আছা তার মানে একটা বাস বড়ো করে দিলেই হয়ে যাবে তাই তো হ্যাঁ তাহলে আমাদের এখান থেকে বড়ো বাস ছাড়া হয় দেখুন আপনাদেরকে তাহলে আমাদের এখানে অনলাইন সেরকম কোনো ব্যবস্থা নেই আপনাদেরকে কিন্তু এসে একটু যোগাযোগ করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম আমাদের ওখানে সমস্ত দায়িত্বই থাকবে এমনকি আপনি আমাদের ওখানে আমরা তিন চার জন সবাই মিলে যাই যে গাড়িটাতে তো তারা আপনাদেরকে ওখানে আপনারা যেই যেই জায়গাটা যেতে চাইবেন সেই জায়গাটায় ওখানটায় দেখানো হবে এছাড়াও আমাদের তরফ থেকে আমাদের ওখানে যে সামনা সামনি লোকাল যেই গাড়িগুলো ভাড়া করা হয় মানে উঁচুতে তো আর বাস উঠবে না তো লোকাল যে গাড়িগুলো ওটা আমরা দিয়ে দিই না না ওখানে শুধু যে ছোটো গাড়িগুলো মানে আপনাদের মানে ওই ছোটো ছোটো রাস্তায় যেগুলো ছোটো গাড়িগুলো করতে হয় ওইটা শুধু ভাড়াটা কিন্তু আমরা দেবো কিন্তু আপনারা যদি কোনো পার্কে বা কোনো টিকিট দিয়ে কোথাও যদি যেতে হয় মানে কিছু জিনিস দেখতে যান সেইগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে করতে হবে হ্যাঁ আমরা ওখানে থাকা খাওয়া খরচা সবটাই দেবো শুধু বাকি আপনাদেরকে ওই ওইটা দেখে নিতে হবে আমাদের ধরুন আমাদের তো পার ক্যান্ডিডেড এখান থেকে দার্জিলিং হাজার টাকা তো লাগবেই কারণ বুঝতেই পাচ্ছেন এতটা রাস্তা হুম আচ্ছা করে আপনারা তাহোলে অফলাইনে দেখা করবেন

হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের তরফ থেকে আপনাদের কোনো রকম অসুবিধা আমরা করবো না আপনারা নিশ্চিন্ত হতে পারেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা এসে একটু দেখা করে নেবেন

আচ্ছা ঠিক আছে তাহলে তাই করুন হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ